পশু নিরাপদ হলো পশুগুলো যে পশুগুলো সুন্দরভাবে হাঁটাচলা করছে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে গায়ের চেহারা বাড়ছে দেখতে সুন্দর লাগছে ঠিক মতন খাওয়া দাওয়া সব কিছু করছে তারা ভালো নিরাপদ পশু ঠিক নিরাপদেভাবে রাখতে হবে যে পশুগুলো সুস্থ স্বাভাবিক থাকতে পারে কারণ যে পশুগুলো রাখলে রাখতে গেলে সেসব পশুগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রেখে সেসব মানে তার ভিতরে রেখে মশারি খাটিয়ে ঠিক মতন করে রাখতে হবে কারণ পশুদের মশা কামড়ালে অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য পশুগুলো যে বাইরে রাস্তাঘাটে যে ঈদের সময় ঈদের সময় লরি করে কু কুরবানি ঈদের সময় লরি করে যে গরুগুলো নিয়ে যাওয়া হয় কাঁড়ি কাঁড়ি গরু এক লরির ভিতরে নিয়ে যায় তাদের খুব কষ্ট বায়ু চলাচল করে না তাদের খুব কষ্ট হয় এই জন্য বলছি যে পশুগুলো যেমন গাড়িতে ধরে দু চারটে যেন বায়ু চলাচল করতে পারে সেরকমভাবে যে পশুদের নিয়ে যেতে হবে সুস্থ স্বাভাবিকভাবে কারণ ওদের খুব কষ্ট হয় গাড়িতে গ্যাঞ্জাম অত গুনো গরু থাকলে তাদের অসুবিধা বায়ু চাপ কমে যায় এই জন্য পশুগুনো সব সমময় সুস্থ স্বাভাবিক গাড়ি গাড়ি করে নিয়ে রাস্তাঘাটে যাওয়া উচিত